হ্যালো কী করছিস আমি আজকে যাবই না এত সবসময় বকলে মারলে হয় আমি আজকে যাবই না পড়তে আমার ভাল লাগে না নয়নদার স্যার আমি তো আমি তো আগেরদিন মানুষের সমস্যা হয় আমি তো রোজ পড়া করে যাই তাহলে একদিন করিনি তার জন্য আমাকে সবার সামনে বকতে হবে ওই ভাবে স্কেলের বারি মারতে হবে আমার খুব লেগেছে আমায় সবার সামনে অপমান করেছে আমি নাইনে উঠলে পড়াটা ছেড়েই দেব কী বলেছে তাহলে কী করব বলছিস যাব হ্যাঁ শোন না বলছি যে আমাদের সাথে আর একজন যায় জানিস তো প্রতিমা সে কি যাবে ঠিক আছে তাহলে রাখ